আমি আগে একটি বেসরকারি স্কুলে চাকরি করতাম সেখানে আমি বাচ্চাদেরকে ইতিহাস বই পড়াতাম সেই স্কুলে আমি ছাড়াও আরো একজন ইতিহাসের শিক্ষক ছিল তিনি সবসময় আমার সাথে প্রতিযোগিতায় লেগে থাকতেন আমি জানতাম না কেন সে আমার সাথে এটা করছে সে সবসময় চাইতো আমার থেকে এগিয়ে যেতে কিন্তু আমি কখনই তার সাথে প্রতিযোগিতা করিনি কারণ আমি মনে করতাম সেখানে পড়াশুনো শেখানোটাই সবার আগে কেউ সেখানে প্রতিযোগিতা করতে বা ফার্স্ট হতে যায়নি সে সবসময়ই আমার সাথে কোনো না কোনো কারণে ঝগড়া করেই যেত ছোট ছোট বাচ্চাদারা সেখানে পড়ত তাদের সামনেও সে উনি বহুবার আমার পড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি ছোট ছোট বাচ্চাদের গার্জেনদেরকে বলেছেন আমি বাচ্চাদেরকে সবসময় ভুল শেখাই ভুল পড়াই এই নিয়ে অনেক বার স্কুলে গার্জেন মিটিংও হয়েছে তাই অনেক সময় অনেক সমস্যায় আমাকে পড়তে হয়েছিল অনেক সম্মানহানি হয়েছিল আমার তাই এক প্রকার বাধ্য হয়ে আমি সেই স্কুল ছেড়ে দিয়েছিলাম পরে তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখিনি